হ্যালো হ্যাঁ বলছি বলুন দেখুন আমরা তো এখানে নিজের মতন করে আপনি যেরকম বলবেন সেরকমভাবে বানিয়ে দিই এবার সোনার যা দাম পড়বে আর আমাদের এখানে চব্বি বাইশ ক্যারেটের নিচে আপনি হলমার্কের নিচে কোনো সোনা পাবেন না এবার মার্কেট প্রাইস যা যাবে সেটার ওপরে আপনার হ্যাঁ গ্রামেতে পার গ্রামেতে আপনার ধরে রাখুন তা হাজার বারোশো টাকা করে মেকিং চার্জ যাবে আর জিএসটি এক্সট্রা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অন্য দোকানে তো দাদা হাজার টাকা কেন পাঁচশো টাকা মেকিং চার্জেও করে দিচ্ছে এবার সেখানের সোনাটা তো দেখুন আপনি আগে কে কীরকম পাচ্ছেন এখানেতে বাই বাইশ ক্যারেট হলমার্কের সোনা ছাড়া আমরা কোনো সোনা ডিল করি না এবার দেখুন ম্যাক্সিমাম দোকানে এখন ফেসবুকে তো দেখতে পারবেন সব জায়গায় দেখতে পারবেন যে মেকিং চার্জের ওপরে ফিফটি পারসেন্ট অফ এই অফ সেই অফ অনেক কিছুই দেখতে পারবেন এবার সেটা আমরা তো আর পকেট থেকে কেউ দেবে না আপনি যেখানেই যাবেন না কেন হচ্ছে আপনাকে আপনাকেই টাকা দিয়ে বানাতে হবে কেউ তো আপনার ওপরে দয়া করে যে পকেট থেকে সোনা মানুষ দিয়ে দেবে তা তো হবে না আপনি আসুন আমি সেটা কম বেশি করে আপনার জন্য কিছু করতে পারি কিন্তু ওরকম না এবার দেখুন বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে যদি আপনাকে কেউ এ একুশ পয়েন্ট পাঁচ গ্রামে হলমার্কের সোনা দেয় আপনি কি বুঝতে পারবেন আপনি তো বাইরের লোক আপনাকে বাইশ ক্যারেট হ্যাঁ বাইশ গ্রামতে আপনাকে দেখিয়ে দিয়ে দেবে এবার যখন আপনি এটাকে রিসেল করতে যাবেন তখন তো আপনি দামটা পাবেন না তখন তো সেই যেখানে যাবেন সে তো খাদ বাদ দিয়ে দেবে হ্যাঁ এবারে যে কোনো না কোনো না কোনো জায়গাতে তো নিতেই হবে আপনাকে আপনার থেকে না হলে আমরা চালাব কোথা থেকে এবার দেখুন যেখানে থেকে নেওয়া যায় সেখানের থেকে বলে নেওয়াটা উচিত কাউকে টপকিয়ে তো ব্যবসা করাটা ঠিক নয় ওই কারণের জন্যই আমরা না বাইশ ক্যারেটের তলায় দাদা আমরা সোনা ইয়েতে ডিল করি না